পশ্চিমবঙ্গের একটি জেলা হলো পুরুলিয়া এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে তাদের পোশাক আসাক শিল্প ভাস্কর্য্য চিত্র সবই আলাদা জেলা থেকে এখানকার সবকিছুই আলাদা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে প্রত্যেকের বস্ত্র আলাদা শিল্পের কাজও কাজও হয় যেমন মুখোশ অনেক পাহাড় অযোধ্যা পাহাড় এবং ঝর্না জলপ্রপাত বিভিন্নরকম জিনিস আছে এবং তার পাশাপাশি চড়িদা বলে একটি গ্রাম আছে যেখানে মুখোশের জন্য বিখ্যাত মুখোশ ছৌ নৃত্যর জন্য ব্যবহার করা হয় এই নৃত্য পশ্চিমবঙ্গ বিখ্যাত বিদেশে এর প্রচলন আছে কিন্তু নৃত্য বাংলার রূপ হিসেবে বিদেশে পরিচালিত হয় এবং পরিবেশন করা হয় দিক থেকে দেখতে গেলে পুরুলিয়ার সবথেকে আলাদা একটি ভাবভঙ্গী করা নৃত্য ছৌ নৃত্য আমরা খুবই পছন্দের একটি নৃত্য পাহাড়ি এলাকায় এটা বেশি চলে পাহাড়ে পাহাড়ের গায়ে বিভিন্ন রকম চিত্র আঁকা এখানে একটি গ্রামও আছে যেটি শুধু যেখানে মুখোশ তৈরি হয় এবং সেখানকার মানুষ মুখোশের মাধ্যমে তাদের জীবিকা নির্বাচন করে বিভিন্ন মাটির জিনিসেরও প্রচলন আছে তত দিন যাচ্ছে মাটির জিনিসের ব্যবহার মানুষ কমিয়ে দিচ্ছে পুরো বিলুপ্ত না হয়ে কিছু মাটির জিনিস যাতে মানুষ ব্যবহার করে